আলু পঁয়তিরিশ টাকা করে আরে বাজারে যে আলু চলে সেই আলু সবার কাছে আছে এ না আলুর মধ্যে এবার বাছাই করা ব আলু আছে ঠিক আছে এবা আলু দেখতে পাচ্ছেন তো এবং আমাদের লরি এখানে নেমেছে সবে আর পিঁয়াজ তিরিশ টাকা বিন ষাট টাকা বিন গাজর মিলিয়ে ষাট টাকা যান আপনি বাজার ঘুরে আসুন দেখুন ঠিক আছে আমার দোকানে ফ্রেশ মালটা পাবেন আপনি ফ্রেশ মাল পাবেন একদম সদ্য সদ্য টাটকা মাল

কতো নেবেন বলুন অল্প বলতে বেশি বেশি নিলে তাহলে কম সম করে দিতে পারবো তাহলে আপনি অল্প নেবেন আমি কীভাবে দাম কমাবো ঠিক আছে আপনি বেশি নিলে আমি দাম কম সম করে নিতে পারি আপনি দাম করছেন আর নেবেন অল্প হ্যাঁ আপনি বাজার ঘুরে দেখুন তারপরে আসবেন